হ্যালো তন্ময়বাবু বলছেন বলছি আপনার তো সবজির ডিলার আছে না তো আমি আপনার সঙ্গে পার্টনারশিপে ব্যবসাটা করতে চাই একটু আমাকে হেল্প করবেন সাহায্য এই সবজি চাষ করি বাড়িতে

মোটামুটি দশ বিঘা জমি আলু ধান আর মাঝে মাঝে ঐ পটল হ্যাঁ সবজি বলতে আলুটা লাগাই পটল পেঁপে উচ্ছে

দেখুন আমার তো খুব একটা ফিনান্সিয়াল মানে অবস্থা খারাপ তো দেখি যদি পারি তাহলে খরচা করবো হ্যাঁ হুম হুম না আমি যেটা বলছিলাম যে আমি আমার যে জিনিসপত্রগুলো হবে সবজি যেগুলো চাষ করবো সেগুলো আপনাকে দেব আপনি সেখান থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারেন

হ্যাঁ সেটা আপনাকেই করবো তাহলে আমি সেটাই সেটাতেই চাইছিলাম যে দুজনে মিলে এরকম করে পার্টনারশিপে ব্যবসাটা করবো

ওহ তাহলে আমি যে আমার আশেপাশে যে বন্ধু বান্ধবরা আছে তাদের চাষবাস করে তাদের জিনিসপত্র সবজিপত্র নিয়েও কি আমি ব্যবসা করতে পারবো বলছেন তাই তো

আর ইয়ে বলছি সবজি চাষ করে ব্যবসা করে কি লাভ আছে

না ব্যবসা

না সেটা বলতে কি এবার ব্যবসা করতে খুব ভয় লাগছে এই টিভিতে যখন শুনি এই ব্যবসা করতে গিয়ে

তাহলে আপনার বাড়িটা মানে ইয়েটা কোথায় আপনার দোকান বা আপনার কোথায় যোগাযোগ করবো

ওহ বলছি বর্ধমান স্টেশন থেকে কতটা